হ্যাঁ আমি মনে করি অতিরিক্ত স্ক্রীন টাইমের কারণে বাচ্চারা আজকাল খেলাধুলা করে না ছোটো থেকে এখন বাচ্চারা হাতে ফোন নিয়ে গেম খেলা শুরু করে ফলে একটু বড়ো হয়ে তারা আরও ফোনের উপর বেশি অ্যাডিকটেড হয়ে যায় ফলে বাচ্চারা এখন আর বাইরে খেলাধুলা করতেও যায় না বাচ্চারা আরও বাইরে বেশি খেলাধুলা করার জন্য তাদের হাত থেকে ফোন নিয়ে নেওয়া উচিত তাদের হাতে একদম ফোন দেওয়া উচিত নয় তারা হাতে ফোনের কারণেই তারা বাইরে আর খেলাধুলা করতে যায় না বিভিন্ন অনলাইনে গেমসের মাধ্যমে তাদের মাথার প্রবলেম শুরু হতে থাকে